আমি আমার মানে পড়াশোনার বেশির মানে পুরোটাই আমি বাংলা মাধ্যম স্কুল কলেজ দিয়ে পড়্ মানে পড়েছি আমার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল সেখান থেকে আমার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক আমি আর্টস গ্রুপ নিয়ে পড়াশুনা করেছি আমার মেনস মানে বিষয় ছিলো ও আর্টসের বিষয়গুলি তো সেখান থেকে আমি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মানে পরীক্ষায় উত্তীর্ণ হই দুটোই আমি ফার্স্ট ডিভিশান পেয়ে উত্তীর্ণ হয়েছি দুটোই সম্পূর্ণভাবে বাংলা মাধ্যম এরপরে আমি সংস্কৃততে অনার্স নিয়ে বর্ধমান রাজ কলেজে ভর্তি হয়েছি সেখান থেকে মানে গ্র্যাজুয়েশান করি রানিং গ্র্যাজুয়েশান করি সেখানে সেটিও সম্পূর্ণ বাংলা মাধ্যম এবং সেখান থেকে আমার পা মানে পড়ারশুনার পরবর পরে আমি একটি মানে বেসরকারি ব্যাংকে কাজ করতাম মানে কর্মরত ছিলাম সেখানে সেখানে আমি দীর্ঘ প্রায় চার বছর আমি চার থেকে পাঁচ বছর সেখানে আমি কাজ করি তারপর এখন বর্তমানে আমি একট আমি স্বাস্থ্যকর্মী হিসেবে বর্ধমান মিউনিসিপ্যালিটির আন্ডারে মানে ওনাদের কাছে নিয়োগ হই একজন স্বাস্থ্যকর্মী হিসাবে এবং আমি এই মুহুর্তে বর্তমানে বর্ধমানেরই কিছু বা মানে প্রান্তীয় এলাকায় আমি স্বাস্থ্যকর্মী হিসেবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করি এবং সেই সব এলাকাবাসীর কাছে স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রকম পরিষেবা এবং চিকিৎসা তাদেরকে আমি প্রদান করে থাকি এই আমার চাকরি এবং পড়াশোনার জীবন